আমি যে এলাকায় বাস করি আমার প্রধান জীবিকা হলো চাষ করা আমি প্রতি বছরই নিয়মিতভাবে বর্ষাকালে ধান চাষই করি এই ধান চাষটা শুধু আমার জীবিকাই নয় আমার সংসারও এই ধান চাষের উপরেই নির্ভর করে আমি প্রতি বছরই বর্ষাকালে নিয়মিতভাবে ধান চাষ করি এবং ধান চাষ করে আমার খুব ভালোও লাগে এবং আমি জীব সারাবছরে যে ধানটা পাই আমার সংসারও চলে যায় খুব ভালোভাবে কোনো সময় যদি বর্ষার জন্য অসুবিধায় পড়ি তখন আমার অনেক অসুবিধাও হয় বাইরের থেকে লোকের কাছে মিনি ভাড়া করে সেই জলের চাহিদা পূরণ করি এবং কোনো সময় আমার ধান চাষ করার পর আবার জল দেখা দেয় তখন আমাকে লোক লাগিয়ে সেই জলটা পাস করাতেও হয় ধান চাষ করা হয় আমার জীবনের ওটাই প্রধান জীবিকা সারাবছর এর মাধ্যমে ধান বিক্রি করে আমি সংসার চালাই নিয়মিতভাবে প্রতি বছরই আমি ধান চাষ করি ধান চাষের পর কোনো কোনো সময় হয়তো আলু চাষ করি কোনো কোনো সময় করতে পারিও না হয়তো